ঝাড়গ্রাম জেলায় প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হলো ঝাড়গ্রাম রাজ কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ সুবিধাগুলি হলো এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষক ভবিষ্যতের শিক্ষক বেরোন অনেক বিজ্ঞানী বেরোন এবং অনেক লেখককে পাওয়া যায় এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের পড়ার জন্য যে সকল আর্থিক সুবিধা এই প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় ও ভারত সরকার থেকে দেওয়া সুবিধা রাজ্য সরকার থেকে দেওয়া আর্থিক সুবিধা সমস্ত রকম প্রকারের সুবিধা ছাত্র ছাত্রীরা পেয়ে থাকে এবং এই ঝাড়গ্রাম কলেজের রাজ কলেজের ভর্তি হওয়ার জন্য খুবই কম টাকা নেওয়া হয় এবং যার দ্বারা ছাত্র ছাত্রীরা খুব ভালোভাবে পড়তে পারে এবং ঝাড়গ্রাম কলেজে হোস্টেলেও থাকার জন্য ছাত্রদের থাকার বিষয়েও কোনো চিন্তা করতে হয় না মানুষের ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্রদের পছন্দের বিষয়গুলি হলো ইং ইংরেজি অনার্স কেমিস্ট্রি অনার্স রসায়নবিদ্যা পদার্থবিদ্যা প্রভৃতি বিষয় নিয়ে ঝাড়গ্রাম রাজ কলেজে ছাত্র ছাত্রীরা পড়ে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করে